হ্যাঁ রীতাদি বলছেন হ্যাঁ বলছি মিশা মেয়ের কেমন হচ্ছে প্রিপারেশন আছে নাচের জন্য

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও

প্র্যাক্টিস করেছে বলে আমি তো ওই জন্যই ফোন করলাম যে সামনে দুটো আছে তো দেখুন না একটু যদি বাড়িতে করাতে পারেন আমি মাঝে একটা হুম আমি মাঝে একটা ক্লাস দিচ্ছি ওদের আরেকটু প্র্যাক্টিস করার জন্য তো তারপরেও একটু বাড়িতে করলে আরও ভালো হয় কি মানে বুঝতে পারছেন একটু বেশি ভালো আর কি হয় পারফরমেন্সটা হবে ওই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ওকে দুটো নজরুলগীতি করান আর দুটো রবীন্দ্রসঙ্গীত করান দুটো মো দুটো চারটা করিয়ে রাখুন আমি এবারে দু মাঝে যে ক্লাসটা আমি দেব সেই ক্লাসের মধ্যে আমি শিখিয়ে দেব বাকিটা স্টেপগুলো আরে সব মানে ওদের আমি ভেবেছিলাম যে একসাথে অনেকজনকে একসাথে একটা করাব তো সেইটারও আমি ও দেখিয়ে দেব হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কিন্তু দেখুন ফার্স্ট প্রাইজ তো একটা আশা করাই যেতে পারে না তা সেই জন্যই আর কি ভালো করে প্র্যাক্টিস করাতে চাইছি হুম হুম হ্যাঁ আমি তো সেই জন্য বলছিলাম যে একটু বাড়িতে দেখুন আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার আগে আমি কালকেই কাল কি পরশুর মধ্যে আমি একটা ডেট দিচ্ছি বিকেলের দিকে তো আপনি নিয়ে আসুন নিয়ে এসে যেগুলো ওর অসুবিধা হচ্ছে আমি সেগুলো আপনাকে বুঝিয়ে দেব যাতে আপনারও বাড়িতে করাতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আপনি কালকে আমি যে দিন ডেট দেব আপনাকে জানাচ্ছি আপনি তাহলে চলে আসবেন ওকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফোন করছি আমি পরে হুম ঠিক আছে